কিছুদিন আগে আমার ভাই একটা হেডফোন অর্ডার দিয়েছিল হেডফোন অনলাইনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করে সেই হেডফোনটাকে কিছু টাকা কিছু টাকা অফারের মাধ্যমে কিছু টাকা ছাড় পেয়েছিলাম সেই টাকা ছাড়ের মাধ্যমে হেডফোনটা আমাকে এনে দিয়েছিল তা এতদিন অনেক হেডফোন ইউজ করেছি অনেক হেডফোন ব্যবহার করেছি সেই সব হেডফোনগুলো তেমনভাবে আমাকে চালাতে পারেনি কিছু না কিছুদিনের মধ্যে একটা না একটা কানে ঠিক খারাপ হয়ে যায় কিন্তু যে হেডফোনটা আমাকে এনে দিয়েছিল সেই হেডফোনটা ছিল বোটের হেডফোন তো সেটা আমি এখনও বর্তমানে ইউজ করছি বর্তমানে ব্যবহার করছি সেটা এখনও পর্যন্ত খারাপ হয়নি সেই হেডফোনটা বলতে পারি যে খুবই ভালো পরিমাণে সাউন্ড পাই খুবই ভালো পরিমাণে আওয়াজ শব্দ পাই তেমন নয়েজ নেই তেমন চারিদিকে কোনো খারাপ শব্দ প্রতিধনি আমি পাই না সেখান থেকে পুরো পুরো ফুল পুরো সম্পূর্ণ পরিষ্কার আমি আওয়াজ শুনতে পাই হেডফোনে আর এই হেডফোনটা এখনও পর্যন্ত আমি ব্যবহার করছি খুবই ভালো ফিডব্যাক